হ্যাঁ বলুন কে বলছেন

হ্যাঁ ঠিক হ্যাঁ কোথায় যাবেন চেন্নাই বলতে চেন্নাই বলতে চেন্নাই যাবেন কখন যাবেন কবে যাবেন আচ্ছা রাত্রে ট্রেন আপনি কটার ট্রেনে যেতে চান অনেকগুলো ট্রেন আছে তো যেই ট্রেনে বলবেন সেরকম আচ্ছা আপনি যে এক্সপ্রেসগুলো আছে মানে সুপার যেগুলো হচ্ছে আপনার একবারে এখান থেকে ছাড়বে দুটো কি তিনটে স্টপেজ দেবে তার পরে একদম চেন্নাইয়ে দাঁড়াবে সেরকম কি চাইছেন আপনার স্টপেজ যদি কম হয় তাহলে আপনার টিকিটের পয়সাটা একটু বেশি লাগবে আর কি আপনার এই নিয়ে তো অসুবিধা নেই কিছু

আপনি কবে সতেরো তারিখ যাচ্ছেন তাহলে আপনি সতেরো তারিখে যদি বুকিং হয় আপনার আপনার কিছু দিন পনেরো দিন আগে তো বুকিং করতে হবে আপনাকে সেটা আমি কনফার্ম জানিয়ে দেবো আর আপনি চেন্নাই যাবেন এই সময় কিছু কাজ আছে আচ্ছা মানে একটাই কি টিকিট বুক হবে না দুটো হবে না কটি আচ্ছা আচ্ছা মানে তার আচ্ছা আপনার তাহলে আপনার আধার কার্ডটা পাঠাতে হবে কারণ আধার কার্ড না হলে তো টিকিট বুকিং হবে না কারণ দুটো টিকিট বুকিং হবে যেহেতু তাহলে আলাদা আলাদা দুজনের আধার কার্ড আপনি একটু পাঠিয়ে দেবেন তাহলে টিকিটটা বুকিং করতে সুবিধে হবে হ্যাঁ আপনার আমার এই নাম্বারে হোয়াটস্যাপ আছে এই নাম্বারেই আপনি তাহলে পাঠিয়ে দেবেন আর টিকিটের জন্য যে পেমেন্ট সেটা আপনি আগে অ্যাডভান্স করতে হবে আপনাকে তা না হলে তো আমরা টিকিটটা বুক করতে পারব না আপনি সে না আমার দোকানে আসার দরকার নেই আপনি ফোন পে করে দেবেন আর টিকিটটা এ করার জন্য এই নাম্বারে আধার কার্ডটা পাঠিয়ে দেবেন আচ্ছা আমার এই নাম্বারেই ফোন পে আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে কত কী লাগবে আমি ডিটেলস আপনাকে মেসেজ করে দেবো এই নাম্বারে ঠিক আছে ছাড়ি তাহলে